আমি কিছু দিন আগে মিশো থেকে একটি কানেরের গলার সেট অর্ডার করেছিলাম এটি গলার কানের সেটটা ছিলো আপনার টেম্পেল যেই সমস্ত হিন্দু ধার্মিক টেম্পেলগুনো হয় মূর্তিদার জাতীয় গলার কানেরটার মধ্যে মূর্তি আছে দেবীর অক্সোডাইজারের উপর মীনাকারীর কাজ আছে

এবং গলার কানেরটা সেই তুলনামূলকভাবেই যথেষ্ট সুন্দর আমি যা দেখলাম প্রথমে আমি পরলাম আনার পর একটা তো পরার অনুভব থাকে একটা একটা পরার পর জিস বেশ ভাল লাগলো যে কোনো শাড়ির সাথে আমি পরতে পারি যে কোনো অনুষ্ঠানে আমি পরতে পারি যার জন্য জিনিসটা এত সুন্দরভাবে এসসে আমার মানে যেটা প্যাকিংয়ের ব্যাপারটা ছিলো সেটাও খুব সুন্দর ছিলো আমার কোনো রকমভাবে কানের গলার সেটটার কোনো রকমভাবে ক্ষতি হয়নি যেমনটি আমি মিশোতে দেখেছিলাম সে রকমভাবেই আমার জিনিসটি কিন্তু এসছে এবং আমি এই মিশো থেকে প্রোডাক্ট কিনে যথেষ্ট পরিমাণে খুশি এবং আশা করি পরবর্তীকালে যদি আমি মিশো থেকে কোনো জিনিস কিনি একইভাবে আমি জিনিসগুলি পাবো এবং সেটি আমি খুশি খুশিভাবে একসেপ্ট করবো আমি আশা রাখছি